গ্যারেজে আমি হ্যালো হ্যালো হ্যাঁ দাদা আপনি কি গ্যারেজ মালিক বলছেন হ্যাঁ আমার গাড়ি তো ভেঙ্গে চুরে গেছে আপনার দোকানে নিয়ে যাবো আমার গাড়ির সার্ভিস করবো ও মডিফাই করবো কেমন কী খরচ হবে আমার বাড়ি

হুম তা কেমন কী খরচ হবে আমার আছে পালসার টি টোয়েন্টি ও সামনের পুর সামনের পুরো পোর্সানটা বাদ দেবো আর পিছনে সিট কেটে খা এ মডিফাই করবো ও তা কেমন কী কেমন কী খরচ হবে একটু বললে না তো হ্যাঁ ঠিক আছে